আমি বাগান তৈরি করার সময় অনেকই সমস্যার সম্মুখীনে পড়েছিলাম যেমন একটা তো পুরো ঝোপঝাড় বাগান ছিল মানে বিভিন্ন ধরনের বনের যে বনের যে গাছপালা থাকে সেই গাছপালা ছিল সেটাকে পরিষ্কার করতে গিয়েছিলাম তো সেখানে কিন্তু অনেকের বিভিন্ন ধরনের সাপ তারপরে অনেক কিছু কিন্তু পোকামাকড় কীটপতঙ্গ কিন্তু ওই জায়গায় বেরিয়েছিল এবং একটা বড়ো কিন্তু মৌমাছির এই বাসাও ছিল মানে যেটাকে মৌচাক বলে সে মৌচাক ছিল তো কোনও কারণে সেটা কিন্তু ঘাঁটানো হয়ে যায় মানে ইয়ে হয়ে যায় মৌমাছি সেখান থেকে বেরিয়ে কিন্তু প্রচুরভাবে আমাদেরকে তাড়া করেছিলো এবং কামড়েও ছিল কিন্তু প্রচুরই সমস্যার মধ্যে আমরা আমি পড়েছিলাম তো এবং সেগুলার হচ্ছে মোকাবিলা করার জন্য প্রথমত আমি ওই মৌচাকটাকে শুধু ওখান থেকে বের করে দিই পুড়িয়ে দিই ওখানে নষ্ট করে দিই আর চারিদিকটা কীটনাশক প্রয়োগ করি যাতে পোকামাকড়গুলো যেন বেরিয়ে চলে যায় না কোনো কিছু অসুখ বিসুখ যেন না ছড়ায় এবং যে নতুন করে যে বাগান তৈরি করা হবে সেই গাছের পাতাকে তারা কি করে কেটে ফেলে এবং কি কচি কচি পাতাকে তারা কেটে ফেলে ফেলে দিই নষ্ট করে তো সে কারণে আমি চারিদিকটা কীটনাশক প্রয়োগ করেই কিন্তু বাগান তৈরি করার কিন্তু মানে বাগান তৈরি করার কিন্তু ইয়ে নিয়েছিলাম প্রস্তুতি নিয়েছিলাম